আমার এলাকার কাছাকাছি বিশেষ পর্যটন স্পট বলতে আমি প্রথমেই বলবো নবদ্বীপ মায়াপুর নবদ্বীপ মায়াপুরে আমার পরিবারের সবাইকে নিয়ে গিয়ে বা বাচ্চাদেরকে নিয়ে গিয়ে ছুটি কাটাতে বেশ ভালো লাগে কেননা নবদ্বীপ মায়াপুরে রয়েছে ইসকনের মন্দির যেখানে সারাদিন ধরে এ থাকা যায় ওখানে আছে রাধাকৃষ্ণের মূর্তি রাধার অষ্টসখীর মুূর্তি খুব ভালো লাগে ওখানকার সন্ধ্যা আরতি দেখতে ওখানকার ভোগ খাওয়া তো খুব ভাগ্যের ব্যাপার ওখানের ভোগ এত ভালো যে দুপুরবেলা কত রকমভাবে যে আয়োজন করে ওরা আর সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন ওখানে থাকার জন্য ঘরের ব্যবস্থাও করা আছে খুব সুন্দর আর ওখানে রয়েছে একটা নদী ওই নদীতে করে নদীতে নৌকা করে গিয়ে নবদ্বীপ থেকে মায়াপুরে যাও মায়াপুর থেকে নবদ্বীপে আসো কি ভালোই যে লাগে এছাড়াও আমার কাছাকাছি পর্যটন আছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদে গেলে তো পুরো ঐতিহাসিক সহ মুর্শিদাবাদ ওখানে গিয়ে হাজারদুয়ারি দেখো হাজারদুয়ারি দেখে ওখানে আছে সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব তার সমাধি ক্ষেত্র এছাড়া রয়েছে লুৎফাউন্নেসার সমাধি ক্ষেত্র ওগুলো সব ঘুরে ফিরে বেড়িয়ে সারা দিন ধরে তারপরে আবার গিয়ে তুমি ওখানে থাকবার ব্যবস্থা আছে ঘর ভাড়া করে নিয়ে ওখানে রাত্রে থাকলে আবার তার পরের দিন যদি আমি ভাবি আমার কাছাকাছি আছে তারাপীঠ মায়ের মন্দির তারাপীঠে গিয়েও খুব ভালো লাগবে মায়ের মন্দিরে পুজো দেওয়া ওখানকার মায়ের মন্দিরের আরতি দেখা ভোগ খাওয়া খুব ভালো